আমি ভ্রমণের সময় বাস ও রেলই রেলেই যাতায়াত করি এক জায়গা থেকে আরেক জায়গা তো সাধারণত রেলেই বেশি যাতায়াত যাতায়াত করি যেহেতু রেল রেলের তোমার সা অনেক কম খরচে যাওয়া যায় তো সেক্ষেত্রে আমি রেলের আমাদের রেল পরিবহণের দ্বারাই আমরা ভ্রমণ যাতায়াত করি তো ভ্রমণের স সুন্দর স অনেক ভ্রমণেরই অনেক নানান রকম সুন্দর স্মরণীয় হয়ে থাকে হয়ে আছে তো সেক্ষেত্রে আমরা সবথেকে স্মরণীয় হচ্ছে আমরা বন্ধুরা মিলে যখন জু লাস্ট জুলাই মাসে ভ্রমণ করতে গেছিলাম তো সেই ভ্রম ভ্রমণের সময় আমরা অনেক আনন সব বন্ধুরা মিলে ট্রেনের মধ্যে অনেক আন্দ ভ্রম আনন্দ করেছি সারা রাত অনেক মজা করেছি গল্প করেছি নানান রকম খাবার খেয়েছি তো সেই সেই জু লাস্ট জুলাই মাসে যেদিন আমরা সেই মজাটা এবং সেই সেই আনন্দটা আমরা কোনও কোনও দিনই আমি ভুলতে পারবো না তো সেক্ষেত্রে সেইদিনের ভ্রমণটা আমার কাছে খুবই স্মরণীয়